আমার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি তাকে খুব পছন্দ করি আর আমাদের খুব ভালো লাগে রবীন্দ্রনাথের লেখা গল্প এবং কবিতা গান আমাকে খুব ভালো লাগে আমার রবীন্দ্রনাথ আমাদেরকে অনেকভাবে হচ্ছে শিক্ষাভাবে অনেকভাবে হয়ে অনেক কিছু গল্প লিখেছেন সেখান থেকে আমি অনেক শিক্ষাগত দিক থেকে অনেক কিছুর জ্ঞান লাভ করতে পারি এখেন থেকে আমি অনেক কিছু জানতেও পারি তাই আমি রবীন্দ্রনাথকে তাই খুব পছন্দ করি তিনি আমাদের সমাজের জন্যে অনেক কিছু করেছেন এবং তিনি অনেক কবিতা গান লিখেছেন সমাজের জন্য এবং সমাজ এখন থেকে বুঝতে পারে যে কী রবীন্দ্রনাথ আমাদেরকে কী বোঝাতে চায় এবং সে এবং হচ্ছে আমিও চাই যে রবীন্দ্রনাথের মতো আমি একটি খুব বড়ো লেখক হতে এবং সমাজের জন্য আমি অনেক কিছু করতেও চাই আমি তাই সমাজের জন্য কবিতা লিখতে চাই যাতে সমাজ বুঝতে পারে যে আমি কী বোঝাতে চাইছি সমাজকে এবং সমাজও যেমন বুঝতে পারে যে কী বোঝাতে চাইছে লেখকরা এবং তাই আমি আশেপাশে যারা থাকে আমি তাদেরকেও তাদের জন্য আমি কিছু করতে চাই তারা যেমন এসে যেমন কব কবিদের লেখা গল্প পড়ুক